না আমি কখনো বায়োগ্যাস প্ল্যান্ট দেখি নি কিন্তু আমি জানি এটা কীভাবে মানুষকে সাহায্য করে সমসাময়িক বায়োগ্যাস উৎপন্ন দক্ষ কর্মসংস্থানের জন্য নতুন সুযোগ প্রদান করে এ নতুন প্রযুক্তির উন্নয়নের উপর অঙ্গন করে